আমার দেখা সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে আন্দামান কারণ আন্দামানে একটি সমুদ্রের মাঝ খ বরাবর একটি বীচ যেখানে ব্রিটিশরা আগে ভারত থেকে কয়েদিদেরকে ওই আন্দামানে বন্দি করে রাখতো প্লাস ওখানে জাড়োয়াদের বাসস্থান আছে ওটি একটি চ চমৎকার জায়গা পুরো নীল সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ ওই জায়গাটি সব থেকে আকর্ষণীয় ছিলো